হ্যালো বলছিলাম দিদি আপনার বাড়িতে তো আজকে লোকজন আসবে তা দশজনের মতন আসবে আর কী রান্না করব একটু বলে দিতেন যদি আচ্ছা হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এত কিছু তো আয়োজন কিন্তু বাড়িতে তো মশলা মানে বাজারটা তো নেই আচ্ছা আপনি কতক্ষণের মতোন আনাবেন হ্যালো দিদি বলছিলাম আমি এত কিছু তো রান্না করব তা আমি তো রোজকার খাটি আপনি তো রোজের মাইনে দেবেন তা একটু মাইনেটা যদি বাড়াতেন আচ্ছা ঠিক আছে দিদি